হ্যাঁ আমি স্কুলে পেন্টিং শিখেছি আমি অনেক ছোটো বয়স থেকেই পেন্টিং শুরু করেছি আমি ক্লাস ওয়ান থেকেই পেন্টিং নিয়ে ভর্তি হয়েছি সেই ছোটোবেলায় পেন্টিং স্টার্ট করার সময় আমি কিছুই পারতাম না নরম্যালভাবে আমি করতাম এখন আমি অনেক ভালো পেন্টিং করতে পারি অনেক জায় আমাকে আমার শিক্ষক অনেক কিছু শিখিয়েছেন কীভাবে বেসিক জিনিস থেকে এক্সেলেন্টভাবে একটা ড্রইংকে কীভাবে একটা নরম্যাল থেকে একদম ভালোভাবে পেন্টিং করতে হয় সেটা শিখতে পেরেছি পেন্টিংয়ের থেকে অনেক সময় নিজেদের মনকে ভালো রাখার জন্য পেন্টিং করে নিজেদেরকে ভালো রাখা যায় এবং আমার শিক্ষিকা শিখিয়েছেন কীভাবে নিজের মনের জিনিসকে কীভাবে পেন্টিংয়ের মধ্যে ফুটিয়ে তোলা যায় আমি কলেজে নিজের পেন্টিং করে আমি ডিপার্টমেন্টে ফাস্ট হয়েছি পেন্টিংয়ে আমার খুব ভাল লাগে এবং পেন্টিং আমারকে অনেক কিছু শিখিয়েছে স্কুল লাইফ থেকে পেন্টিং শিখে স্কুলের বেসিক নরম্যাল অয়েল প্যাস্টেল থেকে শুরু করে এখন আর্ট অ্যান্ড ক্রাফটও শিখেছি নরম্যাল হাতের কাজ পেন্টিংয়ের থেকেও শেখা যায়